পোলট্রিকে সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা থাকা হচ্ছে দরকার তার পরে তোমার একটা খাদ্য যেখানে পোলট্রির খাওয়া দাওয়ানো হয় তার পরে তোমার ওদের সর্দি ওরডি হলে এ কিছু ট্রিটমেন্ট করাও দরকার তার পরে তোমার একটা পরিষ্কার ঘল ঘর দরকার যেখানে ও সুস্থ মতে থাকতে পারে তার পরে কোনোরকম সমস্যা হলে তার তাদেরকে দেখভাল করার জন্য একজন দরকার তার পরে পোলট্রি এই সমস্ত তোমার যা যা মানে সুস্থ রাখতে গেলে যা যা দরকার তা সেসবগুলো করতে হবে তার পরে টিকা দিতে হবে